পশুপালনে কিন্তু কৃষকরা সাধারণত চ্যালেঞ্জের মুখোমুখি হনই কারণ পশুদের যে রোগ জ্বালা হয় সেটা কিন্তু মারাত্মক আকারও ধারণ করে তখন কিন্তু ওই মানুষগুলোকে খুব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ওই সময়গুলো কাটিয়ে উঠতে পারে তখন পশুদের চিকিৎসায় লিয়ে যায় পশুদেরকে চিকিৎসা করানো হয় ধরুন একটা গোরু ভিজে জায়গায় সারা দিন রাত দাঁড়িয়ে আছে তার পায়ের খুরগুলোয় কিন্তু ওই জল আর কাদা থেকে থেকে কিন্তু ঘায়ে পরিণত হবে এটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে যখন অল্প ঘা হচ্চে তখন কিন্তু আমাদেরকে চিকিৎসা করাতে হবে নাহলে কিন্তু ওইটা বেড়ে বেড়ে অনেক বড়ো আকার ধারণ করবে আর এইভাবেই সেগুলোকে কাটিয়ে উঠতে পারে কিন্তু আবার যদিও ধরুন কিছু দিনের জন্যও আমরা চলে যাচ্ছি অন্য জায়গায় তখন কিন্তু আমার পশুদেরকে দেখভালের জন্য একজনের উপর দায়িত্ব দিয়ে যেতে হয় সেটা হচ্চে আমার পাশের বাড়ির কাকু উনি কিন্তু খুব ভালোভাবেই দায়িত্ব পালন করে ওনাকে আগেও অনেকবার দায়িত্ব দিয়ে গেছিলাম সময়মতো আমার পশুদেরকে জল খাবার খড় এগুলো কিন্তু দেয় খুব ভালো মতো করে সে দায়িত্ব সহকারেই কাজটা করে তাই আমি ওই দায়িত্ব দিয়ে কিছু দিনের জন্য বাইরে গেলেও আমার কিন্তু দেখাশোনার অভাব হয় না কারণ দেখাশুনা খুব ভালোভাবেই হয় আমি এক কথায় ওনার উপরে দায়িত্ব দিয়ে খুব ভরসাতেই থাকি আনন্দ করতে পারি একেক সময় কিন্তু আমার পশুর খুব খারাপ ঘটনাও হয়েছে সেটাকে আমাকে সম্মুখীন হতে হয়েছে যেমন এখন খুব পক্স হচ্চে গোরুর ছোটো ছোটো প্রথম বসন্ত বেরোচ্ছে গায়ে এইটুকু টুকু সেটা কিন্তু পরবর্তীকালে বড়ো বড়ো আকার ধারণ করছে সে পক্সটা কিন্তু এখন খুব খারাপ পক্সটা হওয়ার পরে তখন গোরুটা আমার ভেঙে যাচ্ছে গায়ে খু চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে চাকা চাকা দাগ হয়ে যাওয়ার পর কিন্তু ওটা যখন ফোসকাগুলো ফেটে যাচ্ছে ফেটে যাওয়ার পর ফোসকাগুলো কিন্তু ঘায়ে পরিণত হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন চিকিৎসালয়ে লিয়ে যেয়ে বিশেষ করে যদি পশু চিকিৎসালয়ে লিয়ে যায় বা পশুর ডাক্তারবাবুকে দেখাই তখন কিন্তু ডাক্তারবাবু মলম দেয় সে মলমটা আমাদেরকে পরিষ্কার করে নুন জল গরম জলে ধুয়ে লাগিয়ে দিয়ে ডেটল জল দিয়ে এই সব দিয়ে ভালোভাবে আমাদেরকে কিন্তু সব সময় চিকিৎসা করাতে হয় নাহলে কিন্তু গোরুটাকে বাঁচানো যায় না বা আমার পশু অন্যান্য পশুগুলোকেও বাঁচানো যায় না এখন এই রোগটা দেখছি হ্যামেশাই হচ্চে এই খারাপ সম্মুখীন আমাকে অনেক বারই হতে হয়েছিলো তো